পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসায়িক উদ্যোগ বা নীতিগুলি কী কী যেগুলির লক্ষ্য ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে বৈচিত্র্য বা অন্তর্ভুক্তি প্রচার করা ইঙ্গিত ইতিবাচক পদক্ষেপ পরামর্শ ভিত্তি আউটরিচ মিনস লক্ষ্যপস্তু নিয়োগ নীতি পরিবর্তন কর্মীদের প্রশিক্ষণ এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি আমার ধারণা নেই অতএব আমি এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না